সংস্কৃতির দেশ ভারত এইখানে নাচ গান আবৃতি ও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং তা আজও গুরুত্বপূর্ণ হয়ে চলেছে বিভিন্ন রাজাদের আমলে তাদের গৃহে বা তাদের বিনোদনের জন্য রাজা ও জমিদারদের বিভিন্ন নৃত্যঘর ছিলো এবং সেখানে বিভিন্ন নৃত্যশিল্পীরা তাদের নৃত্য প্রদর্শন করতো এবং তা থেকে তা যুগ পরম্পরায় আজও চলে এসেছে এবং এগুলি এগুলির মধ্যে বিভিন্ন ভারতের যে বিখ্যাত নৃত্যগুলি রয়েছে সেগুলি হলো ভারতনাট্যম এছাড়া রবীন্দনৃত্য নজরুলনৃত্য এবং ভারতের প্রত্যন্ত এলাকায় ছৌ নাচও একটি বিশেষ আগ্রহপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং আমি ভারতের যে বিশেষ কয়েকজন নৃত্যশিল্পীকে চিনি তার মধ্যে হলো বিশেষ একজন বিখ্যাত নৃত্যশিল্পী হলেন যে ডোনা গাঙ্গুলী এছাড়াও রয়েছে প্রভুদেবার মতো নৃত্যশিল্পী উনি ওনার বিখ্যাত নাচের দ্বারা জনগণের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন